আমি ঘরের গৃহবধূ ঘরের কাজ ছাড়াও আমি আরো অন্যান্য কিছু কাজ করতে চাই সেলাই মেশিন কেনার আমার ক্ষমতা নেই তবু আমি লোকের সেলাই মেশিন নিয়ে কিছু ছেঁড়াকাটা নিজেরও করি সেলাই বা আশেপাশেরও করি এখন সেই থেকেই আমার জীবিকা নির্বাহ করি তার জন্য এখন আমি চেষ্টা করছি যে একটা যা হোক করে সেলাই মেশিন কিনবো বা এখন কিনেছি সেই সেলাই মেশিন কিনে আমি সেলাই সেলাই করি আর শিখতেও পেরেছি আরো ভালোভাবে শেখার জন্য আমি আগ্রহী এটাই আমার অনুপ্রেরণা